যেহেতু আমি শহরে থাকি তাই সেলাই সম্পর্কে তেমন কিছু জানতাম না কিন্তু যখন আমি গ্রামের বাড়িতে ছুটি কাটানোর জন্য পরিবারের সাথে সেখানে গিয়ে দেখি আমার গ্রামের লোকজনের অনেকে কাজ করে সেই দেখে আমার অনেক আগ্রহ জাগে মনে আমিও ভাবি সেলাইয়ের কাজ করবো কিন্তু আমি যেহেতু সেলাইয়ের কাজ জানতাম না তাই সেখানে এক দেখি এক বৌদি সেলাইয়ের কাজ করে আমি তার কাছ থেকে সেলাইয়ের কাজ শিখি সে আমাকে বললো তুই এখানে সেলাইয়ের কাজ করিস তাহলে অরে অনেক অর্থ অর্জন করতে পারবি তাই আমি তার কথা শুনে সেলাইয়ের কাজ করি প্রথম প্রথম কদিন কদিন আমি সেলাইয়ের কাজ ভালো হতো না কিছুদিন যাওয়ার পর আমার সেলাইয়ের কাজ খুব ভালো হতে থাকে তাই আমি মনে মনে হয় সেলাইয়ের কাজ সেলাইয়ের কাজ করে প্রচুর অর্থ অর্জন করতে পারি সেই জন্য আমি সেলাই সম্পর্কে কাপড়ের ডিজাইন সম্পর্কে ঘাঁটতে থাকি অনেক রকমের সেলাইয়ের কাজ দেখি অনেক রকমের কাপড়ের ডিজাইনের কাজ দেখি আমি সেই সেলাইয়ের ডিজাইনের কাজগুলো দেখি অনেক ভালো লাগে সে সেই জন্য সেলাইয়ের একটি বইও কিনেছি এবং সেলাই সেলাইয়ের বই দেখতে আমার আরও ভালো হয় আমার সেলাইয়ের কাজ আমি এই বই বা ইউটিউব চ্যানেল স অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন ধরনের ডিজাইন শিখেছি সেলাই এবং বোনার কাছে সবথেকে বেশি সব ব্যবহার করা হয় সেটা হলো সূচ সুতো বিভিন্ন ধরনের আরও উপকরণ ব্যবহার করা হয় আমি সেগুলো ব্যবহার করতেও ভালোবাসি